আমি একটা দিদির কাছে মেকআপ শিখতে গিয়েছিলাম ব্রাইডাল মেকআপ সেখানে আমার খুব বেশি শেখা হয়নি তবে দিদির অনেকে মানে বুকিং আসে ব্রাইডাল মেকআপের জন্য তো সেখানে আমরা অনেকজনই ছিলাম তো সবাইকে ভাগাভাগি করে দিয়েছিল তার পরে আমাকে সেরকম ভালো কিছু দিচ্ছিল না তো আমি নিজেকে ঝুঁকি নিয়েছিলাম কী হ্যাঁ আমি পারব তো তার পরে আমি একটা নিজে ভালো কিছু করলাম কী সাজাতে পারলাম ব্রাইডাল মেকআপটা খুব ভালো করলাম তো এর ফলাফল আমি পেলাম খুব ভালোই করেছি এতে আমার খুব ভালো লেগেছে এবং তা যাকে সাজিয়েছিলাম তারও খুব ভালো পছন্দ হয়েছে ব্যস